কোনো বই শেষ করতে সাধারণত আমার দেড় থেকে দু ঘন্টা সময় লাগে বিশেষ কোনো নির্দিষ্ট সময় নেই সাধারণত দেড় থেকে দু ঘন্টা সময় লাগে আমার কোনো মাসিক বা সাপ্তাহিক কোনো লক্ষ্য নেই যখন মনে কোনো অবসাদ আসে বা অবসর সময় আসে তখন আমি বই পড়ি এবং সেই অবসাদগু অবসাদকে আমি ভুলে যেতে চাই এবং অবসর সময়ের আনন্দ উপভোগ করি